হ্যাঁ আমার গ্রামে একটি ব্যাঙ্ক রয়েছে যেটি আমাকে আমার পড়াশুনোর জন্য ঋণ দিয়ে সাহায্য করেছিলো এবং মিউচুয়াল বা ফান্ড বা কার্ড দিয়েও সাহায্য করে আমি যেই লোনটি করেছিলাম সেটি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আন্ডারে করেছিলাম এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওপর ভিত্তি করেই স্টুডেন্ট ক্রেডিট কা টিট কার্ডে যতো করে সুদ নেওয়ার কথা তত করেই সুদ নিচ্ছে এবং আমি মোট আড়াই লাখ টাকার লোন করেছিলাম এবং আমাকে প্রতি মাসে দু হাজার চব্বিশ সালের পর থেকে আমাকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে শোধ করতে হবে এইভাবে তারা আমার যেই লোনটি লিয়েছিলাম সেটা শোধ করার উপায় বলে এবং আমাকে লোনটি দেয় চার পার্সেন্ট সুদের হারে হ্যাঁ আমাকে ক আবেদন করতে হয়ে আমাকে এই লোনটির জন্য যখন আবেদন করতে হয়েছিলো তখন আমার বাড়িতে এসে ম্যানেজার নিজে সার্ভে করে গিয়েছিলো এবং তার সাথে আরো তার সহ কর্মচারী দু তিনজন আসছিলো এবং ওই ব্যাঙ্কের ম্যানেজারের ব্যবহার খুবই ভালো তিনি আমার সমস্ত কিছু রেসাল্ট এবং ডকুমেন্টস দেখার পরেই আমার লোনটি অ্যাপ্রুভড করেছিলেন এবং আমি এই জন্য তাহার কাছে চিরকৃতজ্ঞ থাকবো হয়তো তিনি যদি না লোন দিতেন তাহলে আমি কোনোভাবেই পড়াশোনা করতে পারতাম না বা পড়াশোনা করার জন্য অতোগুলো টাকা জোগাড় করতে পারতাম না